বর্তমান দিনে গ্রাম ও শহরের পার্থক্য অনেক কমে গেছে কিন্তু অ্যাকচুয়ালি গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অবশ্যই আছে কেন শহরাঞ্চলের সবচেয়ে বড় অংশ জিনিস হলো যে খেলার পরিস্থিতি খেলার মাঠ গ্রামে সেই ধরনের মাঠ ওইভাবে ভালো পাওয়া যায় না আরেকটি বড় জিনিস হলো কোচিং কোচিং হচ্ছে খেলার একটি বড় অঙ্গ খেলা শেখা ভালোভাবে না পেলে সেই প্লেয়ারটা ভালোভাবে এগিয়ে যেতে পারে না কিন্তু শহরাঞ্চলে এই সুবিধেটুকু প্রতিটা জিনিস সুইমিং পুল খেলার মাঠ বিভিন্ন উপকরণ বিভিন্নভাবে শহর অঞ্চলের মানুষদের মধ্যে কাজের অগ্রগতিটা বেশি আছে এবং যার ফলে তারার মধ্যে পয়সা বিত্তবান যেটা বিত্তবান মানুষের সংখ্যাটা বেশি তাদের বাড়ির ছেলে মেয়েরা এইসব কোচিং দেখে খেলার খেলতে সা সহযোগিতা পায় কিন্তু বর্তমানে গ্রামীণ মানুষরা সেইভাবে অগ্রগতি পারে না কিন্তু পর্যায়ক্রমে দেখা যাচ্ছে গ্রামের ছেলেরা আরও বেশি শক্তিশালী আরও বেশি উন্নতি করতে পারে যদি তারা সেইভাবে সাহায্য পেতো শহরের মতো যে কোচিং বা উপকরণ বা মাঠ এই এর মাধ্যমে দিয়ে তারা আরও বেশি উন্নতি করতে পারতো কিন্তু সরকারকে সেইভাবে এগিয়ে আসতে হবে যাতে আগামী দিনে তারা শহরকে এগ থেকেও আরও বেশি এগিয়ে যেতে পারে এবং গ্রামের মান উন্নতি করতে পারে